আমি রাস্তার দিকে যাচ্ছিলাম হটাৎ দেখি আমাদের পাশের বাড়ির একটা ভাই সে বাইক নিয়ে আসছে সামনে একটা হটাৎ এক গরু চলে এলো এ গরুটা আসার পরে গরুর যে দড়িটা ছিলো সেটা বাইকে আটকে বাইকটা পড়ে গেলো আর ভাইটা ছিটকে পড়ে গেল দূরে ছিটকে পড়ে যাওয়ার পরে তার দেখলাম মাথায় লেগেছিলো পায়ে লেগেছিলো মাথায় হেলমেট ছিলো ওই জন্যে মাথায় কিছু সমস্যা হয় নি কিন্তু পায়ে যে লেগেছিলো পায়ে এমন ঠোকা হয়েচে পাটা মনে হচ্ছে হয়তো ভেঙে যেতে পারে তো সেই কারণে আমি তাকে তুললাম প্রচুর যন্ত্রণা করছে সে ছটফট করছে যন্ত্রণায় তাকে আমি আবার তুলে একটা টোটো পেড়িয়ে যাচ্ছিলো সে টোটোকে বললাম ভাই একটু দাঁড়াও একে একটু বাড়িতে পৌঁছে দিবে দিয়ে টোটোটা থামলো তারপরে তাকে টোটোতে তুললাম তুলে তাকে বাড়িতে নিয়ে এলাম আনার ফলে তো এবার তার মা দেখে তো সে খুব কান্নাকাটি করছে বলচে এ বাবা এরকম হয়ে গেচে কী হবে এবার আমি তার ওই মানে জায়গাটা দেখে আমি বুঝতে পেরেছিলাম মনে হচ্ছে ভেঙে গেছে কারণ খুব ফুলেও গেছে আর প্রচুর তার মানে ব্যথা লাগছে যন্ত্রণা করছে তখন আমি হচ্ছে তার মাকে বললাম ওকে তো এক্ষুণি হসপিটালে নিয়ে যেতে হবে কিন্তু এখন আপাতত ওর পায়ে একটু বরফ দাও দিয়ে ওর মা পায়ে একটু বরফ দিয়ে দিলো আমি সঙ্গে সঙ্গে একটা গাড়ি ভাড়া করলাম সে গাড়িটা আসার পরে আমি তাকে গাড়ির মধ্যে বসিয়ে নিয়ে গিয়ে ডাক্তারখানা নিয়ে গেলাম মানে হসপিটাল হসপিটালে নিয়ে যাওয়ার পরে ডাক্তার দেখলো ডাক্তার দেখে এক্স রে করে সে বুঝলেন যে ফেটে গেছে তো ফেটে গেছে মানে তাকে প্লাস্টার করতে হবে তো ফেটে নয় ভেঙে গেছে তাকে প্লাস্টার করতে হবে তো তাকে প্লাস্টার করলো প্লাস্টার করার পর তাকে আমি আবার ওষুধ টোষুধ সব কিনে দোকানে কিনে নিয়ে এলাম বাড়িতে